আমি মোটামোটি খুব একটা বেশি জায়গায় যাই নি আমি পূর্ব বর্ধমান জেলার আপনার পানাগড় ক্যাম্পেরই ওখানে রন্ডিহা বলে একটা জায়গা আছে ওইখানে গেছি খুব সুন্দর একটা জায়গা বেশ মানে নদীর মতো আপনার ড্যাম আছে ড্যামের উপর থেকে জল পড়ছে খুব সুন্দর পাহাড় পাহাড়ের মতো ছোট্টো একটা আছে এবং বড়ো বড়ো পাথরের বোল্ডার খুবই ভালো বালি আছে জলের ধার আবার স্নান করেছি খেয়েছি পিননিক করেছি তারপরে আমি দীঘা গেছি বকখালি গেছি দীঘাতে আমার সব থেকে ভালো লাগে সমুদ্র সৈকত আমি দীঘাতে ঠিক এমন টাইমে পৌঁছাই সেই টাইমে সূর্য উঠছে আর কি দীঘাতে সব থেকে ভালো দেখার জিনিস হচ্ছে ওইটাই যে সূর্যটা ওঠা আর সূর্যটা যখন উঠছে মনে হচ্ছে যেন ঠিক সমুদ্র একদম জল থেকে মনে হচ্ছে যেন সূর্যটা উঠছে দেখতে খুবই সুন্দর লাগে এবং মন্দারমণিতেও গেছি মন্দারমণির সমুদ্রর ঢেউ আছে তারপরে আশেপাশে হোটেল আছে একটা জায়গাতে গেছি সেখানে প্রচুর মাছ মাছ জ্যান্ত মাছ তারপরে নদীর ধারে অনেক রকম ইয়ে খুবই ভালো লাগে আমি দীঘা মন্দারমণি এসব জায়গাতে গেছি